তাদের পরিবার নিযুক্ত থাকলেও অনেকেই কৃষিকাজে নিয়োজিত হচ্ছেন না কেননা পরিবারের অনেকেই কোনো সরকারি স চাকরি ক্ষেত্রে কিম্বা কেউ কোনো ব্যবসা ক্ষেত্রে নিযুক্ত থাকেন সরকারি চাকরি ক্ষে চাকরি ক্ষেত্রে নিযুক্ত থাকার কারণে তারা যে মাসিক বেতনটা পান সেটা তাদের সেটা তাদের পক্ষে তাদের অর্থনৈতিক সুবিধা হয় এছাড়াও যারা ব্যবসা ক্ষেত্রে যুক্ত থাকেন তাদের অত্যাধিক লাভের ফলে তারা তাদের অর্থনৈতিক তাদের সমৃদ্ধি ঘটে তাই এইড এতে অনেকে তারা কৃষিকাজে নিয়োজ নিয়োজিত হচ্ছেন না কেননা কৃষিকাজে নিয়োজিত হলে তাতে মুনাফার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই কখনো মু মুনাফা বেশিও হতে পারে কিম্বা কখনো মুনাফা কম হতে পারে সেটা নির্দিষ্ট না হওয়ার কারণে কৃষিকাজে অনেকে নিয়োজিত হতে পারছেন না আর সরকারি চাকরি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে নিয়োজিত থাকলে তাদের সে তাতে তাদের মুনাফার পরিমাণটা নির্দিষ্ট থাকে এই কারণেই পরিবারের অনেকেই কৃষিকাজে নিয়োজিত হওয়াটা বেছে নিচ্ছেন না এ বিষয়ে আমার মতামত এটাই যে কেউ তাদের নিজেদের মুনাফার পরিমাণটা স্থির করেই কৃষিকাজ বা অন্যান্য যে কোনো কাজে নিয়োজিত হতে পারেন আর কৃষির গুরুত্ব বলতে আমাদের অর্থনৈতিক দিক দিয়ে কৃষির গুরুত্ব অপরিসীম আমাদের এখানকার অর্থনীতির মূল ভিত্তিই হলো কৃষি কৃষিই না থাকলে হয়তো আমাদের অর্থনীতিটা এতো সমৃদ্ধি হতো না কৃষির কারণে আমরা সারা বছরের সমস্ত রকমের খাদ্য উপকরণ পেয়ে থাকি আমরা ভাত ডাল সবজি তেল মশলা সমস্ত কিছুর মূল উপাদানই হলো কৃষি কৃষি না থাকলে আমাদের রোজকারের খাদ্য উপকরণ রোজকারের সমস্ত কিছুই ব্যাহত হতো কৃষির ওপরেই সমস্ত রকমের সমস্ত রকমের কাজ সমস্ত রকমেরই ব্যবসা বাণিজ্য সমস্ত রকমের কাজকর্ম নির্ভর করে থাকে কৃষির ওপরেই কৃষির ওপর দিয়ে আমাদের যানবাহন নিয়োজিত হয় কৃষির ওপর দিয়ে আমাদের অর্থনৈতিক সরকারি অর্থনীতি ভারসাম সরকারি অর্থনীতির ভারসাম্য রক্ষিত হয় এছাড়াও কৃষির ওপর দিয়েই নানা রকমের উৎসব অনুষ্ঠান চলে যে বছর কৃষিতে মুনাফা বেশি হয় সে বছর উৎসব অনুষ্ঠানগুলি ভালো ভালোভাবে হয় আর যখন কৃষির মুনাফা কম থাকে কৃষিতে মুনাফা কম হয় সে বছরের উৎসব অনুষ্ঠান এই সমস্ত কিছুই একটু কম আনন্দদায়ক হয়